পশ্চিমবঙ্গের পর্যটকরা স্থানীয় সঙ্গীতের মাধ্যমে স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে পারেন সে সেরকমই কিছু জনপ্রিয় ব্যান্ড এবং সঙ্গীত শিল্পী হচ্ছেন যেমন অমরেন্দ্র চৌধুরী একজন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী তার গান সাধারণত রবীন্দ্র সঙ্গীতের ক্লাসিক্যাল ও আধুনিক উপস্থাপনা তুলে ধরে নির্মলেন্দু চৌধুরী একজন জনপ্রিয় রবীন্দ সঙ্গীত শিল্পী যিনি লোকে বলে বলি রে মতো গানে পরিচিত আর যেমন রয়েছে বেঙ্গল পপ ও বাংলার রক ব্যান্ড পশ্চিমবঙ্গে বেশ কিছু জনপ্রিয় বাংলা রক ব্যান্ড রয়েছে যেমন বেঙ্গল সাম্বাল অনুষ্কা এবং বেঙ্গল বীটস এসব ব্যান্ড সাধারণত তরুণদের মধ্যে জনপ্রিয় এবং তাদের পরিবেশনা দেখতে পাওয়া যায় কলকাতা ও অন্যান্য বড়ো শহরগুলিতে এছাড়াও অগ্নি মিথুন বাংলা রক ও পপ গান পরিবেশনকারী এই ব্যান্ডটি কলকাতায় জনপ্রিয় পর্যটকরা পশ্চিমবঙ্গে থাকাকালীন এই সঙ্গীত শিল্পী ও ব্যান্ডের অনুষ্ঠান বা কনসার্টের সমায় সূচী দেখে তাদের সঙ্গীত অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতে পারেন কলকাতা ও অন্যান্য বহ বড়ো শহরগুলি শহরের সঙ্গীত উৎসব ও লাইভ শোতে অংশগ্রহণ করা একটি ভালো উপায় হতে পারে